আরে আরতিদি যে এতো সকাল সকাল ওহো হ্যাঁ তোমাকে তো সকালবেলা দেখি না যে বলো বলো ও আজকে কৌশিকি অমাবস্যা ও হ্যাঁ আমি তো এতো পড়ার চাপ আমার ওটা খেয়ালও থাকে না বাড়িতে থাকলে মা এই সব করে যদিও হ্যাঁ হ্যাঁ আমি আজকে ফ্রি আছি কেন বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শোনো আমার কোনো অসুবিধা নেই শুধু আমি কিন্তু রাস্তাঘাট চিনি না তোমার ভরসায় যাবো তুমি আমাকে চিনিয়ে নিয়ে যাবে আমি সব মায়ের কাছে গল্প শুনেছি কালীঘাটে এই সময় নাকি কী সব ধর্মীয় অনুষ্ঠান ফনুষ্ঠান হয় ভোগ বিতরণ হয় শুনেছি আজকে সচক্ষে দেখে আসবো ও হ্যাঁ তাহলে চলো তাহলে সকা সকাল সকাল বেরোই তাহলে কখন যাবে তুমি বলো আচ্ছা আংকেল কখন বেরোবে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই শুনেছি নাকি দুপুরবেলাতে ওখানে ভোগও বিতরণ হয় তা দুপুরের খাবারটা ওখানেই সেরে নেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলো তাহলে তা তুমি রেডি হয়ে তাহলে আস আমার বাড়িতে এসে ফোন করো না না না না একদমই আমার কিচ্ছু প্রবলেম নেই ওখানে তাহলে আরতিটা দেখে ফিরবো বুঝেছো আবার নাকি ওখানে সাধু হ্যাঁ আবার সো সাধু টাধুরা এসে কীসব ভজন টজন করে তো দেখেই আসবো না হয় একেবারে ঠিক আছে অতো দেরি তো হবে না দেখে নেবো চলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা তুমি তাহলে যাও তুমি থা তোমার ঘরের ঠাকুরটা দিয়ে তুমি এসো আমার কাছে আমার আমাকে এসে ফোন করো তাহলে হ্যাঁ আমিও আমিও যাই তাহলে স্নানটা সেরে একেবারে রেডি হয়ে নিই হয়ে নি বেরোবো চলো রাখছি হ্যাঁ হ্যাঁ তুমি যাও তুমি গিয়ে রান্নাবান্না করে নাও টাটা আমিও কিছু খেয়ে রেডি হয়ে নিই হ্যাঁ